আমার মোবাইলের অ্যাডাপ্টারটি খারাপ হয়ে যাওয়ার পর অনলাইনে একটি চার্জার বা অ্যাডাপ্টার বুক করেছিলাম তো সেটি আমার আগের তুলনায় খুবই ভালো কারণ আগের চার্জারটি চার্জ হতে একটু সময় লাগতো কিন্তু এটিতে সেটা হয় না খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় যার কারণে মোবাইলটা আমি তাড়াতাড়ি ইউস করতে পারি কোম্পানিটাও খুবই ভালো

একের অধিক

এটি চার্জ করা যায় একই পিন হওয়ার কারণে একটা থেকে আরেকটা মোবাইল চার্জ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না বা যে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছে চার্জে দিয়ে তার কারণে গরম হবে সেও না গরমও হয় না তাই অনলাইন থেকে আনা এই চার্জারটি আমার খুব প্রিয় এবং খুবই ভালো